হুম বলুন

কী কী লাগবে ওই পুরোনো আধার কার্ডটা লাগবে রেশন কার্ড লাগবে আর তিন চার কপি ফটো লাগবে আর পয়সা ওই পাঁচশো টাকা মতোন আনলে সব কিছু জেরক্স টেরক্স করলে খরচ হবে তো ওই করে বলছি যে পাঁচশো টাকা আনলে ক কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ লিংক করে দিলে পাবে আর কিছু করবেন আপনার কি আধার কার্ড পালটাবে ও কী কতো বছর বয়স ও তা আমি বলছি কী ওরে ওই আধার কার্ডটা আর ফটো নিয়ে আসবে আর যেগুলো জেরক্স টেরক্স করে আনবে ঠিক আছে ওই তো ওই পুরোনো আধার কার্ডের জেরক্স ওর মার ওর বাবার কী মার হচ্ছে আধার কার্ডের যে ওর জন্মের সার্টিফিকেট জেরক্স এইগুলো লাগবে ফটো ঠিক দুটো তিনটে লাগবে হ্যাঁ আধার কার্ড হয়ে যাবে লিংক করা লিংক নেবে হাতে ফিঙ্গার প্রিন্ট হবে ও মাল পাবে রেশন থেকে হ্যাঁ রাখ